হ্যালো দাদা বলছি আপনার কাছে হিরো সাইকেল কীরকম দাম পড়বে হিরো গাড়ি সাইকেল না না ফুল সাইকেল জেন্টস হ্যাঁ দাদা আচ্ছা আর ওটাই আর তোমার নর্মাল গাড়ি কীরম পড়বে নর্মাল আচ্ছা বলছি যে ওই আমি যদি হিরো গাড়ি নেই তা ওতে কি ব্যাটারি বসানো যাবে আচ্ছা তোমার আচ্ছা কটা ব্যাটারি লাগবে অর্থাৎ দুটো না মানে একটা হলেই হবে ও আচ্ছা লাইট টাইট সব থাকবে সাইকেলে হ্যাঁ হ্যাঁ আর বলছি কী যে ওই ও সাইকেল মানে ক দিনের খোলে মানে রেডি হবে যদি আমি আজকে যদি বলা হয় হয় মানে নেওয়ার কথা বলি যদি টাকা টাকা পেড করি ওই হিরো সাইকেল ওই হিরো মানে হিরো সাইকেল বলছো ওটা হার্ডি টাডি হবে তো ভালো ও আচ্ছা বলছি ওই তোমার মটর গিয়ার দিয়ে কতো পড়বে ওই মানে ব্যাটারি গিয়ার দিয়ে আচ্ছা তখন কি ওই টাকা মানে দে কিনতে হবে ওটা কি তোমরা এনে দেবে না কি বাইকের মতো এরকম কি দেবে নানা বেস সরু যেগুলো হাওয়া দিলে ওরকম টায়ারের মে মানে থাকে না সেগুলো